বলছি দিদি আপ আপনি কি কর্পোরেশান কো কর্মী বলছেন হ্যাঁ বলছি দিদি আমাদের এখানে রাস্তাঘাট খুবই খারাপ জল জমে আছে বৃষ্টির জল জমে আছে এখানে রাস্তাঘাটগুলো খুবই খারাপ অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা রাস্তাগুলো ঠিক করুন এখানে আমাদের এ আমাদের এ এলাকায় পুরো রাস্তাটা সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না বাচ্চারা সাইকেল নিয়ে যাবে কিছু দিন আগে একটা স্কুলের গাড়ি অ্যাক্সিডেন্ট হলো স্কুলের সামনে আমাদের রোডের সামনে মানে এতো খা এতো খারাপ রোড আমাদের এখানে কী বলবো ভীষণ খারাপ আপনা আপনারা কিন্তু ভোটের সমায় আসেন এই কথা ভোটের সমায় শুনতে পাই আপনাদের তাছাড়া তো আর কিছু পাই না আপনারা তো আসেনই না আমাদের এই এই এলাকায় আমাদের রাস্তা একদমই খারাপ একদমই রাস্তা খারাপ কী মানুষজন যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা সাইকেলে নিয়ে পর্যন্ত যাওয়া যায় না এই রাস্তায় এতোটাই খারাপ একটু তাড়াতাড়ি দেখলেও খুবই ভালো হয় আমার এখানে জল জমে আছে কিছু দিন আগে বৃষ্টি হলো বৃষ্টির জল জমে আছে এবার সাইকেল নিয়ে যাওয়ার বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুল যেতে পারছে না ঠিকঠাক আমরা যাচ্ছি আমরা সাইকেল পারছি না একটা বাইক নিয়ে যেতে পারছি না একটা বড়ো গাড়ি আসতে পারে না এই রাস্তা এমন রাস্তা বড়ো গাড়ি রাস্তায় আসতে পারে না রাস্তাগুলো কবে ঠিক হবে হ্যাঁ এইগুলো এগুলো সবাই সাহায্য করতে হবে আর আপনারা কর্পোরেশান কর্মী যেহেতু আপনারা বললেই স সবাই সাহায্য করবে

হ্যাঁ আপনারা দেখলে খুবই ভালো হয় কারণ আমাদের গ্রামে থাকি তো আমরা এই রাস্তায় এই এই এলাকা পুরোনো এলা এলাকারা পুরো রাস্তাটাই খারাপ এটা সাইকেল বলো একটা গাড়ি বলো এ কিছুই যায় না এখান থেকে আচ্ছা ঠিক আছে